হ্যালো হ্যাঁ বুলবুল সরকার বলছেন আপনি গত রবিবার আমার গ্রন্থাগার থেকে তিনটে বই নিয়েছিলেন রামায়ণ মহাভারত আর একটা গল্পের বই শেষের কবিতা তো ওই তিনটে আপনি ফেরত দিয়ে যাবেন কবে না এরকম করলে কী করে হয় বলুন আমার কাছে ওইগুলোর একটাই করে কপি রয়েছে এবারে অন্যান্য লোকদের দিতে পারছি না আমি আপনি যদি আজকে দিয়ে যান তাহলে খুব ভালো হয় হ্যাঁ কী বলছেন না দু দিন পরে দিয়ে আসলে হবে না কারণ আমার কাছে নেই ওই কপিটা এবার বাদবাকিরা এসে সবাই অনেকেই চাইছে এবার একটা করে কপি যেহেতু সেই কারণে আপনি আমি আর কনসিডার করতে পারছি না আপনি যদি আজকে দিয়ে যান তাহলে খুব ভালো হয় কালকে মানে কালকে রবিবার আপনি তাহলে কালকে সকালবেলা আমাকে দিয়ে যান না বিকেলে দিলে হবে না আপনি একটু দেখুন যদি একটু বেলা করেও দিয়ে যান তাহলেও খুব ভালো হয় ঠিক আছে ঠিক আছে